আমি আমার চাকরির ভবিষ্যতে সেবিকা হতে চাই কারণ সেবিকা হলে শুধুমাত্র পয়সা উপার্জনই নয় সেবিকার মাধ্যমে আমি সাধারণ মানুষের সেবা করতে পারব বা সাধারণ মানুষের অনেক কাছে যেতে পারব সেবিকা একটা এমনই কাজ যা মানুষের ধীরস্থির ও করে এবং প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করে এবং প্রচুর মানুষের ভালো করা যায় আমি মাদার টেরেসাকে দেখে অনুপ্রাণিত হয়েছি তিনি ধর্ম জাতি ভেদাভেদ করেন না প্রতি মানুষকেই তিনি বুকে টেনে নেন একটি কুষ্ঠ রোগীকে দেখে তিনি সরে যান না বরং তাকে বুকে টেনে নেন তাই আমি তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই সেবামূলক কাজটি বেছে নিয়েছি এবং সেবিকা হিসাবে আমি আমার জীবনটা অতিবাহিত করতে চাই